হ্যাঁ আমার পারিবারিক একটি বিশেষ রেসিপি আছে যেটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম শাশুড়ি আবার উনি ওঁর মা শাশুড়ি তাদের থেকে শিখেছিলেন সেটার মধ্যে হচ্ছে গিয়ে মাছ পাতুরি মাছ পাতুরির মধ্যেও আবার ইলিশ মাছ মাছ পাতুরিটা বিশেষ বিশেষভাবেই আমরা করি প্রথমে মাছটা এনে ধুয়ে নুন হলুদ মেখে রাখতে হবে এরপর কলা পাতা কেটে আনতে হবে এনে কলা পাতাটাকে ধুয়ে একটু সিঁকে সেঁকে নিতে হবে গরমে নিয়ে তাতে একটু তেল মাখতে হবে মেখে এইবারে মাছটাকে পাতার ওপরে দেবো দিয়ে তাতে সরষে নারকেল বেটে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে তাকে একটা বিশেষ পদ্ধতিতে বাঁধতে হবে বেঁধে চাষ চাটুতে চাটু বসিয়ে তাতে একদম আঁচ কমিয়ে তার ওপরে পাতাটা দিতে হবে ওই ওই বাঁধাটা দিয়ে তারপরে ওপর থেকে একটা ঢেকে দিতে হবে ওটা বেশ কিছুক্ষণ পরে যখন দেখবো একটা পোড়া গন্ধ বেরোচ্ছে বা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন ওটাকে আমি আবার উলটে দোবো দিয়ে আবার ঢেকে দেবো দিয়ে আবার কিছুক্ষণ পরের কিছুক্ষণ ওপ অপেক্ষা করতে হবে করে তারপরে যখন দেখব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তখন ওটা নামিয়ে খুলে ঠান্ডা করতে হবে খুলে ঠান্ডা করার পরে খুলে তারপরে তা সবাইকে সার্ভ করবো